নাচ হলো ভারতের একটা ঐতিহ্য বা সংস্কৃতির মধ্যে পড়ে যেমন ভারতনাট্যম ক্লাসিক্যাল ওড়িশি মণিপুরি কথাকলি আরও কত ধরনের নাচ আছে যেমন আসাম থেকে আসামিরা নাচ করতে আসেন সাঁওতালি নাচ এবং মণিপুরের মণিপুরের নাচ করতে আসে বা পাঞ্জাবিরা ভাংড়াও নাচ করে এরকম নানা ধরনের নাচ করে এই এছাড়াও কোরিওগ্রাফাররা এখন আরও আরও নতুনত্ব নাচ করছে যেমন ক্লাসিক্যালের মধ্যে হিন্দি বাংলা গুজরাটি মারাঠি সব রকম নাচ পড়ে এবং ওই নাচের নানান জায়গা থেকে মানুষরা নাচ করতে আসে যেখানে অনেক ধর্মের মানুষরা বা অনেক জাতির মানুষরাই নাচ করে এবং একটা স্টেজ প্রোগ্রামে যখন ওই নাচটা হচ্ছে বা কোথাও একটা নাচ হচ্ছে ক্লাসিক্যাল বা ভারতনাট্যম নাচ হচ্ছে সেখানে অনেক অনেক জাতির মানুষরা আছে এসে সেখানে কত জাতির মানুষ আছে সে সেখানে এসে ওই প্রোগ্রাম দেখছে এবং তাদের মনে একটা আনন্দও হচ্ছে বা প্রোগ্রামটা ভালো লাগছে অনেক মানুষ এক জায়গায় হয়ে ভালোভাবে দেখছে কার কী হচ্ছে কোথায় কী অসুবিধা হচ্ছে এবং তারা ভালোভাবে নাচটা নাচগুলো আনন্দ করছে এবং তারা খুব ভালোভাবে ওই নাচগুলো দেখছে কী নাচ সাঁওতালি নাচ আছে কত্থক নাচ আছে ভারতনাট্যম আছে ক্লাসিক্যাল আছে ওড়িশি আছে মণিপুরি আছে এ আরও অনেক নাচ আছে যেগুলো দেখছে এবং এক একটা নাচ এক এক রকমের সেগুলো মানুষেরা দেখছে এবং অনেক জাতির মানুষ সেখানে গিয়ে দেখছে খুব ভালো লাগছে নাচগুলো তারা খুবই আনন্দের মধ্যে নিচ্ছে